জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে ভারতবর্ষে যেভাবে ব্যাকারত্বের সমস্যা বাড়ছে সেটা খু আগামী দিনের জন্য খুবই শোচনীয় অবস্থায় দাঁড়াতে পারে আর তাছাড়াও এই গাছগাছালি কাটাকাটির জন্য আমাদের পরিবেশের জলবায়ুর অবস্থানও কিছুটা স্ফীত হয়ে গেছে মুদ্রাস্ফীতির ব্যাপার তো ঘটছে সাথে মানুষের কাছে অর্থে এক এক শ্রেণীর মানুষের কাছে এত পরিমাণ অর্থ জমা হয়ে যাচ্ছে যে অন্য শ্রেণীর মানুষ তখন হাত পাতছে অন্য কারো অন্য কারোর কাছে টাকার জন্য তাদের মধ্যে হাহাকার পড়ে যাচ্ছে ব্যাকারত্বের সমস্যা তো এখন কঠিন আকার রূপ ধারণ করেছে হাজার হাজার বেকার ছেলে লাখ লাখ বেকার ছেলে রাস্তায় অনশন করছে চাকরি নেই কাজ নেই খাবে কী মানুষ আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যাচ্ছে জনসংখ্যা তো বাড়ছেই তার সাথে মূলধনের গুরুত্ব বাড়ছে মূলধনের আয় কমছে মানুষের কাছে আয় কমে যাচ্ছে এক শ্রেণীর মানুষের কাছে টাকার পাহাড় হচ্ছে অন্য শ্রেণীর মানুষের কাছে টাকার হাহাকার দেখা দিচ্ছে আর এভাবেই মুদ্রাস্ফীতির কারণ ঘটছে